ক্যানসারের মতো গুরুতর অসুস্থতা থেকেও এখন যা মানে রোগমুক্ত হওয়া সম্ভব রয়েছে এবং যে কারণে বলা যায় যে কি এখন নানা ধরনের ওষুধ বেরিয়েছে হৃদরোগের ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে হ্যাঁ হৃৎপিণ্ডে রক্ত যাওয়ার চলাচলের সুবিধা করতে পারে অর্থাৎ ওটা এক হৃৎপিণ্ডের যে অলিন্দ থেকে নিলয়ে রক্ত এমনকি মানে সারা শরীরের মধ্যে যে রক্ত চলাচল যে রক্ত আটকে যাওয়া বা তার সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে যাওয়া এবং হৃৎপিণ্ড থেকে সারা শরীরে আসার যে প্রক্রিয়া রয়েছে সেগুলো ঠিক মতো চলতে পারে তার জন্য নানা ধরনের অ্যাট্রোপিন রয়েছে তারপরে তোমার অ্যাসপিরিন রয়েছে যেগুলো কিনা এই রক্তকে চলাচল করতে সাহায্য করে এবং তার পরে ক্যানসারের মতো চিকিৎসার এখানে হয়তো ওষুধ পাওয়াই যায় না বললে চলে কিন্তু আজকালকার দিনে সেটাও সম্ভব রয়েছে অর্থাৎ একটু পরিমাণে অর্থ বেশি দিলে অর্থাৎ যে সাশ্রয় মূল্য প্রায় বলা যায় কিছু কিছু ওষুধের দাম দশ লাখ চোদ্দ লাখ থেকে শুরু করে কোটি টাকাও পর্যন্ত চলে যায় এবং সেই ওষুধগুলি ব্যবহার করে অর্থাৎ সেই কেমোগুলি ব্যবহার করে এখন পর্যন্ত ক্যানসার রোগের চিকিৎসাকেও মানে টেক্কা দেওয়ার অত টেক্কা দেওয়ার সময় হয়েছে মানে সময় হয়ে গিয়েছে তো বেশি দামেরও যে কেমোগুলি আছে সেগুলো দিয়ে এখন অবধি ক্যানসার রোগ কিন্তু ক্যানসারের মতো আর অনেক গুরুতর রোগও এখন ঠিক হয়ে যাচ্ছে